আমি আমার দাদা বাবা এবং বাড়ির লোকজনদের কাছে মাছ ধরা শিখেছি এবং ছোটবেলার থেকে বিভিন্ন বরশির মাধ্যমে এবং ছোট ছোট জালের মাধ্যমে মাছ ধরতে শিখেছি বড়দের কাছ থেকে যে কৌশল বা মাছ ধরার যে পরিকল্পনা শিখেছি সেগুলি হল বরশির দ্বারা মাছ ধরা তারপর মাথা ঘোরানি জাল ফেলে মাছ ধরা এবং ডুব দিয়ে মাছ ধরার পরিকল্পনাটি আমি শিখেছি তাদের কাছে